হ্যাঁ এরকম আমার অনেক বন্ধুরাই আছে যারা সাঁতার পারে না তো আমি তাদেরকে সাঁতার শেখানোর জন্য তাদেরকে পুকুরে নিয়ে গিয়েছি এবং তাদেরকে সাহায্যও করেছি অনেক তারা সাঁতার শিখতে চাইছিল অবশ্যই আমার কাছে আর আমি যদি সাঁতার কাটতে গিয়ে আমিও এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি যেরকম মাঝ মাঝখানে গিয়ে হয়তো আমি কোনো রকমভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি ডুবে যাচ্ছি এরকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি আর এরকম বন্ধুরা কোনো বন্ধু হয়তো ডুবে যাচ্ছে এটা যাকে আমি শেখাতে নিয়ে গিয়েছিলাম সে হয়তো ভাসছে আমি তাকে ভাসা শিখিয়ে দিয়েছিলাম তো সে আপাতত ভাসতে ভাসতে যাচ্ছে হয়তো কোনো কারণে সাঁতার শিখে যাচ্ছে এরকম হয়তো হাত হাত পা এরকম কাটতে কাটতে হয়তো শেখার টাইম হয়তো কোনো কারণে ডুবে যাচ্ছে আমি সেই টাইমটা কি করলাম একটু হয়তো ওপাশে ঘুরেছিলাম তখন হয়তো খেয়াল করিনি আর তারপরে যখন দেখলাম যে ও ডুবে যাচ্ছে তখন আমি ওকে গেলাম সাহায্য করতে দেখছি ও শ্বাস নিতে পারছে না তখন ডোবার ডোবার টাইমটা ও যখন ডুবে যাচ্ছে আমি সেই টাইমটা ওকে জল থেকে উপরে তুলে নিয়ে আসলাম এভাবেই সাহায্য করেছি